বাগান তৈরি করার জন্য প্রথমত ব্যবহার করেছি আমরা ইয়ে আছে কাটারি আছে কুড়ুল আছে তারপরে তো আপনার মাটি খোঁড়ার জন্য কোদাল আছে গাঁইতি আছে হাতে হাতের ছোটো ছোটো যন্ত্রাংশ আছে কিছু কাঁইচি আছে ওই ডালপালা হয়ে গেলে পড়ে সেগুলোকে কেটে শেপ করার জন্য এগুলোই ব্যবহার করি